হ্যাঁ আমার খাদ্য সম্পর্কিত ঐতিহ্য বা কুসংস্কার আছে আমার বাড়িতে যেমন জন্মদিনের খাওয়াদাওয়া জন্মদিনটাই হলো আমার বাড়ির কুসংস্কার মধ্যে পরে যেমন জন্মদিনে আমার শাশুড়িমা বলে ওঠেন যে তাদের সময়কাল থেকে এই স রীতি চলে আসছে জন্মদিন তাদের বাড়ির কোনো ছেলের জন্মদিন উৎসব পালন করা হয় না এবং সেই জন্মদিনে যে পায়েস সেটাও রান্না করা হয় না কেনোনা সেই সময় তার ছেলে যখন এই খাবার দেওয়া হয়েছিলো সেই সময় একটা ছেলের দুর্ঘটনা ঘটে সেই থেকে সে আর জন্মদিনে পায়েস বা অন্য কিছু পদ রান্না করে তার ছেলের সামনে দেয় না সেই থেকে আমিও সেই কথা মেনে আমি আমার জন্মদিনে আমার ছেলেকেও আমার ছেলে বায়না করে মা আমার জন্মদিন করো কিন্তু আমি করে উঠতে পারি না কেনোনা আমার শাশুড়ি নানারকম বারণের জন্য বলে এটা একটা আমাদের ঘটনা ঘটে গেছে যে যেন না আর এটা রিপিট হয় সেই হিসাবে আমি আমার ছেলেকে পায়েস বা অন্য কোনো তরকারির কোনো কিছু দিয়ে সেইদিন রান্না করে তাকে খাওয়াতে পারি না কেনো সেই দিনে ওই খাবারের একটা নানারকম সমস্যা আসায় সে এই খাবারের সম্পর্কিত কুসংস্কার থেকেই গেছে আর আমারও বুকে একটা ভয় কাজ করে যে এইদিন যদি আমি আমার ছেলেকে কিছু খাওয়াই তাহলে হয়ত যদি ওর জীবনে কোনো সমস্যা নেমে আসে সেই ভয়ে আমিও আর এই কাজটা করে ওঠার সাহস পেয়ে উঠি না